আমি সবজি গাছ লাগানোর চেষ্টা করেছিলাম ভালো ভাবলাম যে আমি এভাবে সবজি লাগাবো কিন্তু দেখলাম আমার সবজিগুলো ভালো হচ্ছে না যেমন বেগুন বেগুন আলু পটল ঝিঙে উঁচ্ছে লাগিয়েছিলাম তখন দেখলাম আমার ভালো হচ্ছে না তখন আমি ফল গাছ লাগালাম ফল গাছ লাগানো লাগিয়েছিলাম যেমন আপেল বে বেদানা তুম পেয়ারা লাগিয়েছিলাম তখন দেখলাম আমার ভালো পেয়ারা গাছের পিয়ারা হচ্ছে না বা আবার কোনো ফল আমার ভালো হচ্ছে না কলা গাছে কলা ভালো হচ্ছে না তখন আমি দেখলাম যে কী করবো ভালো পরিষেবা আমি দিতে পারছি না ভালো আমি কোনো কিছু করতে পারছি না দিয়ে আমি ভালো করে দেখলাম যে এগুলো কী দিলে আমার ফল ভালো থাকবে বা আমার সবজি ভালো থাকবে তখন আমি ভালো মাটি তে সার বা কোনো কিছু প্রোটিন কোনো কিছু খাবার দেওয়ার পরে দেখলাম আমার ফল ভালো হচ্ছে বা সবজি ভালো হচ্ছে তখন আমি আবার ফের ফুলের মানে আপেল চারা তোমার বেদানার চারা আপেলের চারা নিয়ে এসে লাগালাম কলার চারা এসে লাগালাম পেয়ারার চারা লাগাইছি প্রত্যেকটা ফলের চারা আমি এসে লাগালাম ফল দেখলাম ভালো হচ্ছে বা আমার সবজি আলু বেগুন পেঁয়াজ তোমার পটল বেগ উঁচ্ছে সবই ভালো হচ্ছে তখন আমি ওই সবজির চাষ করতে লাগলাম